আমাদের এই এখানকার আঞ্চলিক যে লোকগীতিগুলো আছে তার মধ্যে একটা হলো বাউল হ্যাঁ তো বাউলটা যেটা আমাদের গানটা হয় গানটা আমরা শুনে খুবই মুগ্ধতা পাই এবং গানটাতে আমরা আমাদের অনেক আগেকার দিনের যে সমস্ত স্মৃতি কিছু মনে পড়ে হ্যাঁ আমাদের যে বয়স্ক মানুষরা আছেন হ্যাঁ তেনারা এসে এখানে থাকেন তেনারা গান শোনেন তেনারা মনোরঞ্জন পান এই সমস্ত কিছু তাদের কাছে আমরা শুনতে পাই আর এই এগুলো ধরুন আমাদের লোকাঞ্চলে বা অঞ্চলে এগুলো বেশি হয় তাছাড়া শহরের মধ্যে এগুলোকে খুবই কম দেখা যায় তো আমরা এগুলোতে শুনব এবং এই সমস্ত কিছু লোকগীতি লোকগীতি খুবই আমাদেরকে মনোরঞ্জন দেয় এবং আস্তে আস্তে আমাদেরকে আরও ডেভেলপ করে যে আমাদের যে প্রাচীন বা আমাদের বাবাদের হ্যাঁ ঠাকুমাদের যে সমস্ত কিছু আগে চলত সে সমস্ত কিছু আমাদেরকে দেখতে বা শুনতে সাহায্য করে আবার জানতে সাহায্য করে এই লোকগীতিগুলো